আমি আমার বাগানের গাছপালাগুলো নার্সারি থেকে কিনে নিয়ে আসি এবং যত্ন সহকারে বসানো হয় তারপরে গাছের সার দেওয়া হয় এবং গাছগুলো বড়ো হয় তারপর থেকে ফুল ফল তো পাওয়া যায় ওখান থেকে আমরা ফুলগুলো প্রতিদিনের পুজোর কাজে লাগে এবং ফল হয় গাছে তো সেই ফল আমাদের খাওয়ার জন্যে হয় আর গাছগুলোকে ঠিকঠাক পরিচর্যা করতে হয় ঠিকঠাক টাইম মতো জল দিতে হয় এবং বেড়ে ওঠার জন্যে ঠিকঠাক যত্ন নিতে হয়